পাখি দেখার একটা অভিজ্ঞতার কথা বলি আমি জঙ্গলে একবার ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখেছি একটা গাছের ডালে পাখি বসে আছে তার লেজটা সম্পূর্ণ হলুদ আমি ভয় পাচ্ছি পাখিটা যদি উড়ে যায় তাহলে পুরো পাখিটা আমি দেখতে পাবো না সেই জন্যই সেই জন্যই লুকিয়ে লুকিয়ে আমি আরও কাছে যেতে চেয়েছিলাম আমি যত পাখিটার কাছে যেতে চাইছি জঙ্গলের জঙ্গলের বন জঙ্গলের ঝোপ ঝাড়ে ভর্তি আমি দেখতেই পাচ্ছিলাম না আমি একটা সময় লুকিয়ে লুকিয়ে পাখিটার কাছে পৌঁছালাম পাখিটা দেখতেও পেলাম কিন্তু তারপরে এই দেখলাম আমার সামনে একটা মস্ত বড় সাপ আমি কোন দিকে যাবো কীভাবে যাব কী করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না এটা একটা লুকিয়ে পাখি থাকার অভিজ্ঞতাই আলাদা আমি লুকিয়ে পাখি দেখতে গিয়ে সেদিন আমি বিপদেই পড়তাম যারা পাখি দেখা আমার মতো নেশা আছে তাদেরকে বলবো পাখি অবশ্যই দেখুন একটু হ্যাঁ একটু খেয়াল করে জঙ্গলের ভিতরে চলা ফেরা করবেন কারণ কারণ যে কোনো সময়ে যে কোনো মুহর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে